গ্রামীণ অঞ্চলে খেলার জন্য কোনো জায়গা বা অন্যান্য স্থান নেই সেখানে মাঠে ঘাটে বা যেকোনো জায়গায় খেলাধুলা করা যেতে পারে কিন্তু সেখানে মানুষজনেরা বা যারা খেলতে আসে তাদের জন্য কোনো একজন টিচার বা অন্য কেউ নেই যারা যে খেলা শিখিয়ে তাঁদেরকে উন্নত করতে পারে কিন্তু শহরে কোচ বা অন্যান্য খেলার টিচার সেখানে থাকে যেই কারণে তারা খেলা শিখতে পারে বা তাঁদের কাছ থেকে সেই মানে প্রতিভাটা নিজেরা নিতে পারে এই হিসেবে গ্রামীণ অঞ্চলে খেলা বা ধুলার জন্য স্কুল মাঠ বা অন্যান্য মাঠ বা হচ্ছে ফাঁকা জায়গায় খেলাধূলা হয় কিন্তু শহরে স্টেডিয়াম বা অন্যান্য বড় বড় জায়গা যেখানে খেলাধূলার জন্য জায়গা নির্ধারিত করা থাকে সেখানেই খেলাধুলো করতে হয়